যেমন বলা হয় উৎসব আমাদের আমরা মুসলমান যেহেতু আমাদের মানে ঈদ মোবারক হয় রোজার ঈদ আমরা রোজা করি এক মাস এক মাস রোজা করার পরে বছরে একবার ঈদ হয় সেই ঈদটা কীভাবে পালন করি আমাদের দেখা যাচ্ছে মানে ঈদের সময় সবার ঘরে ঘরে শিমুই হয় লাচ্চা হয় মাংস আনা হয় মাংস মাংস রান্না করা হয় এইভাবে আমাদের মানে রান্নাবাড়া করা হয় তারপরে দেখলাম মাংস রান্না করার পরে কুটুম এলো খেলো মানে বাড়ি থেকে লোকজন এলো খেলো খাওয়ার পরে দেখা যাচ্ছে কী বলুন তো মানে সবার বাড়ি বাড়ি এগুলো হয় এটা উৎসব উৎসবের দিন শিমুই লাচ্চা মাংস এগুলো রান্না হয় এমন ব ও রোজার ঈদ চলে গেলো আবার বকরা ঈদ এলো মানে পশু জবাই হয় বকরা ঈদের সময় পশু জবাই হয় পশুগুলো কী করতে হয় পশুগুলো হচ্ছে ক মানে জবাই করা হয় হয়ে মাংসগুলো সবার বিলি করা হয় ঘরে ঘরে সবার পৌঁছে দেওয়া হয় সবাই খায় এগুলো আমাদের পশু জবাইয়ের রীতি উৎসব বলতে আমাদের এটাই হিন্দুদের ধর্মে কী বলুন তো পুজো হয় যেমন পুজো মানে দুর্গা পুজো ওরা চার দিন পাঁচ দিন পালন করে ওনাদের ওনাদের বিষয়গুলো হচ্ছে আলাদা আমরা মুসলমান যেহেতু অতটা জানি না কী বলুন তো ওরা ওই ফল পাকড় নিয়ে আঁখ যেমন আপেল লেবু কলা শশা এগুলোই নিয়ে ওদের পুজো হয় আর জানি না যেহেতু বললাম এগুলো নিয়ে ওদের পুজো আমাদের উৎসব বলতে আমাদের এটাই উৎসবে এগুলো আমাদের খাওয়া হয় আবার উৎসব বলতে যখন আমাদের এমনি বাড়িতে একটা জলসা হলো মিলাত হলো মফেল হলো এগুলো আমাদের বাড়িতে লোকজন এলো খাওয়া দাওয়া মানে এগুলো মানে খুব সুন্দরভাবে মানে ভালো লাগে আনন্দ করতে যাই ওয়াজ হয় মাইকে ওয়াজ করতে থাকে আমরা শুনতে যাই এগুলো মানে মুসলমান আমাদের আমাদের এগুলো ভালো লাগে আমরা এগুলো ধরো দেখতে যাই মেলার মাঠে খাবার টাবারগুলো যাবতীয় খাবার যে যেটা পছন্দ কর খেতে থাকে এইভাবে আমাদের এই জলসা পালন করি এগুলো আমাদের উৎসব একটা করে উৎসব বছর বছরে হয় সেগুলো আমরা উৎসব পালন করতে থাকি